হ্যাঁ ড্রাইভার দাদা আমি অনেকক্ষণ ধরেই আপনাকে ফোনটা লাগাচ্ছি লাগছে না আপনার যে আজকে বিকেল আড়াইটের সময় গাড়িটা লাগাতে বললাম কই আপনার গাড়ি তো এখনও এল না ফোনটাও ধরছেন না কিছু কি অসুবিধা হলো এত দেরি হচ্ছে কেন একমাত্র দীঘা বেড়াতে যাব গিয়ে একটু রাত করেই ফিরব কিন্তু বেরোব সকাল করে এখান থেকে যেতে তো ঘণ্টাখানেক লাগবে খেজুরিতে আছি এরপর কীভাবে যাব যেতে যেতেই তো দেরি হয়ে যাবে ভেবেছিলাম একটু সকাল করে বেরিয়ে সন্ধ্যার দিকে সমুদ্রের গায়ে বাতাস খেয়ে এবারে একটু দেরি করে খাওয়া দাওয়া করে সেখানে ফিরব কিন্তু আপনার এত দেরি হচ্ছে এতবার ফোন করছি তো দেরি হওয়ার কারণ কী একটু বলবেন তো যাই হোক চলে আসুন আমরা রেডি আছি অনেকক্ষণ ধরে প্রায় চল্লিশ মিনিট হলো দাঁড়িয়ে আছি